হ্যাঁ আমি সাঁতার শেখার জন্য কয়েকজনকে সাহায্য করেছি কয়েকজনকে বলতে আমার বাড়ির ছোটো যে ভাই বা ছোটো একটা বোন ছিলো তো বোনের থেকেও বেশি আমি বাড়ির ভাইকে সাঁতার শেখায় সাহায্য করেছিলাম ভাই যেহেতু আমার থেকে অনেকটাই ছোটো সেই জন্য আমি যখন সাঁতার শিখে গেছিলাম ভাই তখন শিখে উঠতে পারে নি আর তারপর আমি সাঁতারের প্রশিক্ষণ তখনকে নিয়েও নিয়েছিলাম আর আমার বাড়ি যেহেতু গ্রামে তো আমি সেই জন্য গ্রামের পুকুরেই সাঁতার কাটতাম নিজে তাছাড়াও ভাইকেও যে সাঁতার শিখিয়েছি বা ওকে যে সাঁতার শিখতে সাহায্য করেছি সেটাও আমি আমার ওই গ্রামের পুকুরেই তো ভাইকে আমি প্রথম কি করতাম সে জলের উপরে বলতাম তুই হাতটা আর পাটা নাড়া সেই সাইকেলে যেভাবে প্যাডেল করিস সেইভাবে ঠিক আর আমি তোকে নিচ থেকে ধরছি আর ও যাতে ডুবে না যায় সেজন্য প্রথমে পুকুরে ঘাটের ধারে পাশেই তাকে সাঁতার কাটাতে চেষ্টা করতাম এভাবেই আমি ভাইকে সাঁতার কাটাতে সে বা সাঁতার কাটা শিখতে স সাহায্য করেছিলাম বা তাকে সফলতা অর্জন করেছিলো সে হ্যাঁ আমি একবার যখন যেহেতু গ্রামের পুকুরে দিয়ে আমার সাঁতার শেখা শুরু তো আমি প্রথম যখন সাঁতার শিখেছিলাম আমাকে সাঁতার শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিলো না তো বাড়ির মা বাবার পক্ষে তো আর সম্ভব নয় যে সাঁতার শিখিয়ে দেবে তারা ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো এভাবে কর ওভাবে কর তারা দাঁড়িয়ে থাকতো বা এভাবে দেখাও যায় তো আমি একবার সাঁতার শিখতে গিয়েছিলাম সাঁতার শিখতে গিয়ে পুকুরের ধারে ধারেই প্রথমে সাঁতার কাটতাম হাত পা ঝাপুং ঝুপুং করতাম বা নাড়াতাম দিয়ে প্রথমে ভাবলাম যে আমি সাঁতার শিখে গিয়েছি কিন্তু আমি তখনও বুঝতে পারি নি যে আমার পক্ষে সম্ভব হবে না এখন দূরে যাওয়া বা আমার উচিৎ হবে না দূরে যাওয়া আমি কি করেছিলাম ওই হাত পা নাড়াতে নাড়াতে পুকুরে মাঝ বরাবর চলে গিয়েছিলাম প্রায় মাঝ ঠিক নয় পুকুরটা যেহেতু ছোটো ছিলো কোনো অসুবিধা সেরমভাবে হয় নি কিন্তু তা তো আমি যেহেতু বাচ্চাবেলায় খুব বাচ্চাবেলা থেকে এটা শিখেছিলাম তো তো আমি পুকুরের মাঝ বরাবর না গেলেও প্রায় মাঝ বরাবর চলে গেলাম তো আমি সেখানে গিয়ে আর নিজের দম ধরে রাখতে পারি নি তো সেক্ষেত্রে আমি বার বার ডুবে যাচ্ছিলাম সেক্ষেত্রে বাড়িতে গিয়ে বাড়ির বাবা গিয়ে তারপর আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলো তারপর ওই থেকে আমি সাঁতার খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম এরপর ভাই যখন সাঁতার শিখছে ভাইয়ের পর বোন ভাই তো খুব ভালোভাবেই সাঁতার শিখেছিলো বোন একবার সাঁতার কাটতে কাটতে ডুবে যাচ্ছিলো তো সে নিজে থেকেই শেখার চেষ্টা করেছিলো এবং আমিও তাকে সাহায্য করেছিলাম এবার আমি না থাকায় মানে আমি সেদিন এক সাথে স্নান করি নি তো তাকে সাঁতার শেখানো আমার পক্ষে সেদিন সম্ভন হয় নি সেদিন দেখলাম সে ডুবে যাচ্ছে তো সেইক্ষেত্রে আমি তাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসছিলাম তাকে পরবর্তীতে বলেছিলাম তুই একটা কোনো কিছু বা কিছু করে বেঁধে রাখবি যাতে তো যেটা তোকে জলের ওপরে ভেসে থাকতে সাহায্য করবে তুই ডুববি না এরপর কিছু দিন বেঁধে রেখে সাঁতার শেখ তারপর তুই সেখান থেকে নিজে নিজে সাঁতার কাটতে থাকবি ওই ভাঁকুটা তোকে পিছনে বেঁধে নিয়ে সাঁতার কাটতে হবে না তো আমি তাকে এইভাবেই ওই ডুবে যাওয়ার পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলাম